আমরা তো শহরের মানুষ তাই জেলে গোষ্ঠী বলতে অত কিছু বুঝি না যতটুকু জানি মাঝে মধ্যে গ্রামের দিকে যাই ওদের জেলে বলে বা জেলে গোষ্ঠীদের অনেক সময় শুনেছি যে ওর এ এরকম থাকে গোষ্ঠীর আর জেলেদের উৎসব বলতে গেলে ইলিশ ইলিশ উৎসব করে ওরা ইলিশ মাছ রান্না টান্না করে বা বড়ো মাছ পেলে কিনে তো খায় না নিজেরা বিক্রি করে তাই বড়ো মাছ পেলে নিজেরা উৎসব মনে করে রান্না করে রান্না করে খায় খাওয়া দাওয়া করে আর অন্যান্য উৎসব হয়তো করে কিন্তু আমাদের তো অতটা জানা নেই মাছ ধরতে যখন জেলেরা যায় জাল নিয়ে জঙ্গলে বা নৌকার উপরে রান্না করে জঙ্গলে যায় নিশ্চয়ই এমন কোনো উৎসব করে সেটা তো আমরা ওখানে বাস করি না জানি না আমরা তো মাঝে মধ্যে দু এক সময় বেড়াতে যাই তাই যতটুকু জানা আর কি সেখানে দেখি ওরা বড়ো মাছ পেলে খুব সুন্দর করে রান্না করে উৎসবের মতো করে একসাথে অনেকজন মিলে খাওয়া দাওয়া করে আর ইলিশ মাছ পেলে ইলিশ ইলিশ উৎস ইলিশ মাছ রান্না করেও উৎসবের মতো করে খায় আর জঙ্গলে গেলে যখন মাছ ধরতে যায় দু পাঁচজন একসঙ্গে দশজন এরকম হয় সবাই শুনেছি যেটা ওরা বলে সবাই একসঙ্গে রান্না বাড়া করে বড়ো মাছ পেলে সেখানে রান্না বাড়া করে উৎসবের মতো করে খায় এই বিষয়ে আমরা তো আর অতটা জানি না যতটুকু জানি আর কি